হ্যাঁ বলছি বলুন আপনি কি বলার হ্যাঁ কথা হয়েছে কিন্তু আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েছিলাম বলুন আপনি কি বলতে চান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সে কোন অসুবিধা নেই বলুন আপনি কি বলতে চান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাকে মেকাপ করি তো তাই তারা তার সঙ্গে একটু আগে কথা বলেনি তার সঙ্গে কথা বলেনি যোগাযোগ করেনি যে সে কী রকম মেকাপ করবে না করবে এটাই নিয়ম বলুন ঠিক আছে কোন অসুবিধা নেই আপনি বলুন আপনি কী রকম সাজ চান তাহলে সেইরকম সাজের মধ্যেই আমি আপনাকে বলতে পারি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি যেমন বলবেন তেমনই হবে আজ কয়দিন ধরে তো খুব ব্যস্ত ছিলাম তাই আপনার সঙ্গে কথা বলে উঠতে পারিনি ঠিক আছে আপনি বলুন সাজটা তো আপনার সমুদ্রের ধারে হবে ঠিক আছে আমি পারবো আপনি শুধু বলুন আপনার কেমন দরকার ঠিক আছে কোন অসুবিধা নেই আমার মেকাপ করতে তো চার ঘণ্টা সময় লাগে তো আমি সাতটার মধ্যে পৌঁছে যাব আপনি বাড়ির ঠিকানাটা একটু আমাকে বলে দেবেন আর বলুন আচ্ছা হ্যাঁ সাধারণত আমি এই সাজের জন্য তো কুড়ি হাজার টাকা নিই এবার আপনি বলুন আপনি কত দেবেন না দেবেন না না দেখুন এই সাজের জন্য তো আমি অত টাকাই নিই তো আপনার জন্য কিছু কম হবে তো আপনি বলুন আপনি কত টাকা দিতে পারবেন সতেরো হ্যাঁ ঠিক আছে সতেরোটা অনেক বেশি হয়ে যাচ্ছে কি না আপনি বলুন সতেরোটা একটু কম হয়ে যাচ্ছে বেশি একটু বলুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আঠেরো হাজারই তাহলে ফাইনাল আপনি কেমন মেকাপ চান বলুন আপনি মেকাপটা কি আমি করব তো আপনার ফটোশুটটা কি রোদে হবে আচ্ছা আপনাকে মানে কম মেকাপে দিলেই ভালো লাগবে কারণ অত রোদে বেশি মেকাপ দিলে ভালো লাগবে না হ্যাঁ তাহলে ঠিক আছে আপনার সাজও তাহলে কম করে দেওয়ার দেব পাহাড়ে যাবেন তো চুলটা খোলাই ভালো লাগবে চুলটা বেঁধে বেঁধে রাখলে ভালো লাগবে না আপনি পাহাড়ে যখন যাবেন তো আপনি গাউন টাইপসের কিছু পরবেন হ্যাঁ হ্যাঁ আমারও খুব ভালো লাগলো আপনি আমাকে ঠিকানাটা পাঠিয়ে দিয়েছেন ঠিক আছে আমি পনেরো তারিখ সাতটার মধ্যে ওইখানে পৌঁছে যাব থ্যাঙ্ক ইউ